তিন সাত দুহাজার কুড়ি সাত তিন দুজাহার ছয় দুই তিন দুহাজার পনেরো পাঁচ আট দুহাজার চোদ্দো পনেরো এক দুহাজার তেইশ